আমি আমার রান্নাঘরে থাকা বিভিন্ন পাত্র হিসাবে বলতে পারি থালা বাটি গ্লাস চামচ হাঁড়ি কড়া খুন্তি তাওয়া বালতি মগ এবং এই রকম আরও অনেক জিনিস আমরা প্রতিটা জিনিসই রান্নার কাজে ব্যবহার করে থাকি যেমন থালা ভাত খেতে বা তরকারি রান্নার সময় কিছু কেটে রাখতে বা তরকারিতে ঢাকা দিতে বাটি আমরা তরকারি দিতে বাটনা বাটতে গ্লাস আমরা জল খেতে বা লোকজন এলে শরবত দিতে এবং নানা কাজে ববহার করে থাকি এছাড়াও কড়া খুন্তি রান্নার কাজে হাঁড়ি ভাত রান্না বা পায়েস রান্নার কাজে তাওয়া রুটি বা পরোটা করার কাজে এবং নানা ধরনের ডিপে যেগুলোর মধ্যে আমরা মশলা পাতি ইত্যাদি রাখি এছাড়া চামচ নানান রকম কাজে লাগে তরকারি তুলতে এবং মিষ্টি বা কোনো খাবার জিনিস তুলে খেতে চামচ ব্যবহার করি বালতি এতে আমরা রান্নার জন্য জল এবং রান্না যখন বেশি হয় বালতি করে তরকারি বা ভাত দিতেও আমরা ব্যবহার করে থাকি রান্নার এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করি এবং এই বিভিন্ন কাজে রান্নার জিনিসগুলি ব্যবহৃত হয়